হ্যাঁ শিশুদের বাংলা ভাষা শেখানো খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি কারণ বাংলা হলো আমাদের নিজেদের মাতৃভাষা ইংরেজি ভাষা বা হিন্দি ভাষা জানার পাশাপাশি বাংলা ভাষাকে সমানভাবে শেখানো উচিত শিশুদের গুরুত্ব দেওয়া উচিত বাংলা ভাষা সম্পর্কে জানানো উচিত একাক এখনকার অভিভাবকদের যারা রয়েছেন আমি তাদের হামেসাই বলতে শুনেছি আমার ছেলে বা মেয়ে নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে কিন্তু না বাংলাটা সে বলতে পারে না একদমই বলতে পারে না এটা কোনো কথা নয় যে বাংলা ভাষাটা খারাপ বা কিছু এটা কোনো কথাই নয় প্রত্যেকটা অভিভাবকের উচিত তাদের বাচ্চাকে বাংলা ভাষা শেখানো ইংরাজি হিন্দি সব কিছুর পাশাপাশি বাংলা ভাষা শেখানো বা বোঝানো উচিৎ যাতে সে ইংরাজি ভাষার পাশাপাশি বাংলা ভাষাতে পারদর্শী হয়ে উঠতে পারে ধীরে ধীরে বাংলা সম্পর্কে জানতে পারে আমাদের মাতৃভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে